হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ নিয়ে নিয়ে যান চাল কেনার ছিল তো আমি তো দোকানেই আছি হ্যাঁ আমার তো ওই চালটাই বিখ্যাত আমি এই দুটো চালই বেশিরভাগ বিক্রি করে থাকি আপনি যদি আসতে পারেন তাহলে খুব ভালো হয় এসে যদি একটু হাতে নেড়ে চেড়ে দেখে নিয়ে যান তাহলে তো আরও বেশি ভালো হয় না আমি একশো টাকা করেই কেজি নিচ্ছি বাদশা বাদশাভোগ এবং কালনুনিয়া চালের ঠিক আছে না না কেন বেশি হবে এটা তো মানে মিডিয়াম দামের মধ্যেই আছে বেশি তো নয় এর থেকে আর সস্তা কি হয় ভাই বলুন এর থেকে সস্তা আর হয় না এটাই একমাত্র সস্তা হ্যাঁ বুঝতে পারলাম অর্ডারটা দেবেন বড় অর্ডারই দেবেন কিন্তু আ আমার কিছু করার নেই হ্যাঁ আমি পাঁচ টাকা কমাতে পারছি না আমি আমি আমি পারব না ভাই চালটা তো নেবে অন্য কিছু ব্যবস্থা করা যায় না একটু দেখুন না যদি অন্যভাবে কিছু ব্যবস্থা করা যায় আপনি না আসলে কারোর মা কাউকে দিয়ে কারোর মাধ্যমে যদি পাঠানো যেত ঠিকা আছে সেটা বুঝলাম কিন্তু এর থেকে বেশি কমাতে পারব বলে মনে হচ্ছে না তবে আমি দেখছি চেষ্টা করছি আচ্ছা

হ্যাঁ হ্যাঁ একদম অবশ্য হ্যাঁ হ্যাঁ একদম অবশ্যই আমি ভালো চালই পাঠাব যখন আমার নাম আছে বাজারে তখন আমি খারাপটা কেন দেব ভালোটাই দেব তাই না হলে ওটা চাল রিটার্ন হয়ে যাবে আমি দু টাকা ছার দিলাম আর বেশি পারলাম না ভাই ঠিক আছে হ্যাঁ